হ্যালো বিজাপ বীণাপানি এজেন্সি থেকে বলছেন বলছি আমি যে একটা ক্যাব বুক করেছিলাম আমি আমার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য কিন্তু সেই ক্যাবটা একটু দেরি করে আসছে তার জন্য আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি তার জন্য আমি এই ক্যাবটি ক্যান্সেল করতে চাইছি ড্রাইভার হয়তো একটু দেরি করে আসতে আসছে তার জন্য ক্যাবটি আমার দেরি করে আসছে কিন্তু আমি আমার গন্তব্যস্থলে যে কোনো কারণে বা আমি একটা গাড়ি করে বা ক্যাব করে পৌঁছে গেছি তার জন্য আমি ক্যাবটা ক্যান্সেল করতে চাইছি